আগে আমরা বাসন মাজা ঘষা ধোয়া কী ভাবে করতাম সেটাই বলছি যে আমরা নাড়া দিয়ে করতাম বা গোবর কুড়িয়ে গোবরের ঘুঁটে করে গোবরকে আবার সেই গোবরকে ঘুঁটে করে ওকে পোড়া পোড়ানো হতো জ্বালানি হিসাবে তাকে নিয়ে আমরা সেই তারপর সেটা ছাই হয়ে যেত ওটা ছাই হয়ে যেত এ বার ছাইটাকে আমরা বাসন মাজার হাঁড়ি বা কড়াই এ সব মাজার দিক দিয়ে ওগুলো আমরা ব্যবহার করতাম তো সেই হিসাবে আমাদের একটু অসুবিধা হতো কারণ মাজতে একটু কষ্ট হতো হাত ব্যথা হতো এই জন্য আর তা ছাড়াও এখন আমাদের একটা সুরক্ষিত এসেছে বিভিন্ন রকমের সে দিক দিয়ে আমরা দেখছি যে এখন বাসন মাজার বাটি সাবান এসেছে বাটি সাবান দিয়ে আমরা মাজি ছাই দিয়েও মাঝে মাঝে ব্যবহার করি তো বাটি ছাই দিয়ে মাজার পরে এবারে ও যে একটু তেলা যে অংশটা থাকে সেটা সাবান দিয়ে একটু মাজলে সেটা ব্যবহার ভালো হয় সেই তেল তেলা জাতীয়টা ওটা ভস্ম হয়ে যায় এবারে আমরা এখন ওটাকে নিয়ে আলোচনা করছি বিভিন্ন রকমের পদ্ধতি থেকে আমাদের মাজা ধোওয়ার এ দিক দিয়ে একটু কষ্ট হয় তা ছাড়াও একটু তেল বেশি পুড়ে গেলে তখন আমরা ইট খোয়া পাথর হেন নানা রকম দিয়ে নানা রকম যন্ত্র দিয়ে সেগুলো আমরা পোড়া দাগগুলো তোলার ব্যবস্থা করি আর তা ছাড়া তারপরেও আমরা সাবানের ব্যবস্থা নিই এ রকমভাবে আমরা এই গ্রাম অঞ্চলে আমরা মাজা বাসন মাজা হাঁড়ি কড়াই মাজা এগুলো নিয়ে আমরা থাকি পড়ে এই জন্যই আরও বিভিন্ন রকমের পদ্ধতি আছে আমরা এই যে বাসন শুধু ওই ছাই দিয়ে বাসন মাজা নয় বাসনেরও মধ্যে দিয়ে বিভিন্ন রকমের মাজা জিনিসপত্র মাজা ধোওয়া করি আর এই যে বাসন মাজি বলে শুধু যে বাসনগুলোই পরিষ্কার হয় তা নয় ওগুলো দিয়ে আমরা আরও অনেক বিভিন্ন রকমের প্রকাশ করা হয় এই যে এ দিক দিয়ে আমাদের দেশের এখন অনেক উন্নতি হয়েছে অনেক উন্নতি হচ্ছে

এই ছাই দিয়ে আমরা আগে যে ভাবে ব্যবহার করতাম কিন্তু সেই ছাইগুলো আমাদের খুব কষ্টকর কঠিনভাবে তৈরি করতে হতো সেগুলো এখনও আছে এখনও আমরা করি তো এই জন্যই আমাদের সব দিক দিয়ে একটু উপকার হচ্ছে যে বাসন মাজা বা হাঁড়ি কলসি বা নিজেদের হাতের উপরেও কোনো দাগ দোগ বাসনে কোনো দাগ দোগ থাকলে সেগুলো আমরা বিভিন্ন অনুসারে ওগুলো আমরা সাবান বা ইয়ে সার্ফ দিয়ে সেগুলো আমরা ব্যবহার করতেই থাকি বাসনের যে তেলতেলে অংশগুলো থাকে তা থেকে আমরা অনেকটা উপকার পাই কারণ এখন যে বাটি সাবান এসেছে বিভিন্ন রকমের সাবানের ইয়ে হয়েছে তা দিয়ে ওগুলো মাজলে মাজাও অনেকটাই বাসনগুলো অনেকটাই পরিষ্কার বা ঝকঝকে দেখায় এ ছাড়াও আমাদের বাড়িতে অনেক জিনিসপত্র আছে যেমন জলের পাত্র সেগুলোও আমরা এ ভাবে মাজা ঘষা মাজা ঘষা করতেই থাকি তো এমনকি আমাদের ঘরে যে আরও অনেক কিছু আছে সেইগুলো দিয়ে আমরা বাসনকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি তো এই ভাবেই আমাদের গ্রাম অঞ্চলের পরিস্থিতি অনুযায়ী আমাদের এ ভাবেই চলতে থাকে আমরা এখনও সেই ভাবেই চলছি ছাই বা নাড়ার ছাই দিয়ে ও ঘুঁটে কুড়ানোর ছাই দিয়ে এই ভাবে আমাদের বাসনগুলোকে আমরা সুরক্ষিত পরিষ্কার রাখার জন্য চেষ্টা করছি আর এখনো আমাদের যে ছাই ওগুলো ক্ষার জাতীয় জিনিস ওগুলো দিলে বাসন অনেক সময় মানে কালো স্পট বা অন্য রকমের কোনো অন্য কিছু কোনো দাগ হ্যানত্যান নানা রকম পড়ে আমাদের দেশের পানীয় জল খুবই ভালো না যার জন্য বাসনগুলো বা অন্য অন্য যে কোনো জিনিস সমস্ত সব কিছু আমাদের কালো স্পট হয়ে দাগ একটা দাগ দাগ মতো হয়ে যায় সেগুলো আমরা প্রথমে ছাই দিয়ে ব্যবহার করি তারপর দেখছি উঠছে না তো তারপরে আমরা ছাই দিয়ে যখন না উঠছে ঘষছি উঠছে না পরে আমাদের যে বিভিন্ন রকমের এক জাতীয় ইট পোড়ানো হয় ওই ইট পোড়া কালো হয়ে যায় সেগুলো এক জাতীয় ঝামা জাতীয় ওগুলো আমাদের দেশে ব্যবহার হয় তো ওইগুলো দিয়ে আমরা ঘষে ঘষে ঘষে ঘষে সেই পোড়া দাগগুলোকে অনেক সময় তুলতেও পারি অনেক সময় তুলতেও পারি না পরে কিছু অংশ থাকল থাকলে সেগুলো আমাদের মানে যে সাবান জাতীয় কোনো কিছু দিয়ে উঠছে না তখন ওই ঝামাটা দিয়ে আমরা আগে ব্যবহার করি ওই ঝামাটা দিলে দিয়ে ঘষতে থাকলে কিছুক্ষণ ধরে ঘষতে ঘষতে ঘষতে ঘষতে এই দাগগুলো অনেকটা লুপ্ত হয়ে যায় যার ফলে আমাদের বাসনগুলোও একটু পরিষ্কার বা পরিচ্ছন্ন হয় পানীয় জলের জন্যও অনেক সময় আমাদের থালা পাত্র বা হ্যানত্যান বাসন হাঁড়ি কড়াই এই সবগুলো অনেক রকমের কালো অংশ দাগ পড়ে যায় তার জন্যই আমরা ঝামা জাতীয় একটা যন্ত্র বা বালি বা অন্য অন্য বিভিন্ন রকমের জিনিস দিয়ে আমরা তাদেরকে পরিষ্কার করার চেষ্টা করি তো এই ভাবে আমাদের এই বাসন মাজা ঘষা করি করার পরে তার পরে আমাদের মানে যে এখন যে বাটি সাবান বা বিভিন্ন রকমের সাবানের পরিস্থিতি এসেছে সেগুলো লাস্টে আমরা এগুলোই ব্যবহার করি করে থাকি